আট লাখ উনপঞ্চাশ হাজার নয় শত তিপান্ন এক লাখ বিরানব্বই হাজার তিন শত চুরানব্বই সাত লাখ একাশি হাজার চার শত নিরানব্বই পঁচানব্বই হাজার সাত শত একাশি চার লাখ একাশি হাজার দুই শত আটানব্বই